হ্যাঁ বলছি বলুন

হ্যাঁ যদি সব অভিভাবক যদি যেতে তাহলে নিশ্চই যেতে হবে কারণ এটা যখন ইস্কুল থেকে ডিসিশান নিয়েছেন তাহলে হ্যাঁ তাহলে মানে যদি বাচ্চা যায় তার তো ফী আলাদা লাগবে তাহলে আমি যদি বাচ্চার সাথে গার্জেন যায় তার তো আলাদা একটা অ্যামাউন্ট লাগবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ শুধু মা বাবার মধ্যে একজন গেলেই হবে আর যদি দুজনেই গার্জেন যদি দুজনই গার্জেন ধরি তাহালে কীরকম কেমন লাগবে আচ্ছা আর মানে ইস্টুডেন্টের জন্য পাঁচশো টাকা তাই তো আচ্ছা ঠিক আছে কত দিনের মধ্যে লাগবে তাহলে কবে যাবেন টাকাটা কদিন আগে জমা দিতে হবে অনেক আগে থেকে দিয়ে দিতে হবে সকাল কটার সময় বেরোবেন আচ্ছা আর রবিবারে কটার মানে কটার সময় বের হবেন পিকনিকে হ্যাঁ আর ফেরার টাইমটা ফেরার টাইমটা

আর কত টাইম লাগবে যেতে ওখানে বাচ্চাদের কোনো অসুবিধা হবে না তো হ্যাঁ এমনিতে চারিদিকে বাচ্চা চুরি হয় না এর জন্যই তো সমস্যা আচ্ছা ঠিক আছে তাই হবে আচ্ছা ঠিক আছে ওর মা বাবার মধ্যে যে কোনো একজন যাবে আচ্ছা ঠিক আছে তাই হবে আচ্ছা